ইউ পি এস সি ইত্যাদির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে সব থাকতে শিক্ষার্থীদের সাহায্য করে থাকতে থাকে বিভিন্ন কম্পিটিভ কোচিং সেন্টারগুলি এছাড়াও এছাড়াও যে সমস্ত সংস্থাগুলোর সাহায্য করা থাকা সেইগুলা হলো সংবাদ মাধ্যম কারণ সংবাদ মাধ্যম যদি না থাকতো তাহলে আজকে জানতে পারতো না ছেলেমেয়েরা কোথা থাকতে রিক্রুটমেন্টটা বেরোচ্ছে তার ডিটেলস চেক করতে পারতো না এবং সংবাদ মাধ্যম আজকের দিনে বিভিন্ন ধরণের কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন কি রকম হবে পরীক্ষার সেন্টার কীভাবে যাবে এই সমস্ত দিকগুলোকে গণমাধ্যম সাহায্য করে থাকে সুতরাং বলা যেতে পারে সংবাদ মাধ্যমের ইউ পি এস সি পরীক্ষাতে ক্র্যাক করতে খুব ভালো সাহায্য করে থাকে ইউ পি এস সি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো পাস করার জন্য সংবাদ মাধ্যম খুব প্রভাব বিস্তার করে থাকে এই স্থান থাকতে বিভিন্ন ধরণের নোটিফিকেশান রেজাল্ট কোশ্চেন প্যাটার্ন ইত্যাদি খবরগুলো জেনে যায়